হ্যাঁ হ্যালো যতীনবাবু বলুন হ্যাঁ ওই আর কি কেটে যাচ্ছে হ্যাঁ এই তো নভেম্বর মাসের আজকে তো হয়েই গেল প্রায় ছ তারিখ আর তো মাত্র এক সপ্তাহ আছে আট দিনের মতো চোদ্দোই নভেম্বের তো

হ্যাঁ হেডস্যার মিটিং ডেকেছে হয় দশ তারিখে এবার তার আগেও কিছুটা রূপরেখা তৈরি হয়েই রয়েছে এই কিছুটা আছে এখনও কিছুটা হবে ওই সকালে প্রভাতফেরি হবে তারপর ওই শিশুদের নিয়ে একটু বরণ আর একটু ওই অনুষ্ঠান হবে জাতীয় সঙ্গীত হবে একটু সাংস্কৃতিক অনুষ্ঠান হবে

ও আচ্ছা আচ্ছা আমরা তো ওই স্থানীয় ওখানে সমস্ত ডেকোরেশনের সরঞ্জাম নিচ্ছি তো আপনাদের স্কুলেই যে রয়েছে একজন যে বাংলার শিক্ষক উনিই শেখানো খুব ভালো শেখান আমরা বাইরে থেকে কাউকে প্রশিক্ষণ নিইনি না হ্যাঁ হ্যাঁ ওগুলো আমাদের স্থানীয় ডেকরেশন থেকেই নিয়ে নেব আমাদের হ্যাঁ সে তো থাকবেই হ্যাঁ হ্যাঁ ফাইনাল মিটিং ও হবে তারপর আরো সমস্যা আরো মানে আরো সমস্ত কিছু আলোচনা করেই ঠিক করা হবে আর কি এরকমই থাকবে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ